হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ এটা পরিপাটি হোটেল বলুন হ্যাঁ বলুন

হ্যাঁ ভালো আসছে না না না আপনি কী বলছেন আমাদের ফুড ভালো নয় আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি কি অর্ডার দিতে চান না এসে খেয়ে যেতে চান হ্যাঁ অবশ্যই আসুন আপনাদের জন্যে স্বাগত আমাদের হোটেলে

হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই আসুন হ্যাঁ অবশ্যই আসুন আসুন আসুন আসুন আমাদের হোটেল সবসময়ই সারাদিন খোলা থাকে আপনি আসতে পারেন যখন খুশি আসতে পারেন একদম একদম আমাদের আমাদের খাবার টাবার নিয়ে কোনো কথা হবে না আমাদের খাবার টাবার খুব ভালো অবশ্যই হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা হলো শান্তিনগর পৌরসভার ঠিক বাম পাশে ঠিক বাম পাশে দেখবেন হোটেল আছে ওটা আমাদেরই হোটেল আসুন আপনি কোথায় আছেন বলুন না না আপনি কোথায় থাকেন আপনার অ্যাড্রেসটা বলুন আপনি কোন জায়গাতে রয়েছেন আমি না না আপনি আপনার অ্যাড্রেসটা বলুন আমি আপনাকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি কীভাবে আসবেন আচ্ছা স্টেশনের পাশে আপনি স্টেশন মোড়ে চলে যান ওখানে অটোওয়ালাকে বা টোটোওয়ালাকে বলুন ওখান থেকে পনেরো মিনিটের রাস্তা আপনি চলে আসতে পারেন হ্যাঁ হ্যাঁ যদি বলেন ডেলিভারি করতে ডেলিভারিরও অপশন রয়েছে আপনি বলতে পারেন আপনার বিল্ডিং নাম্বার আরে বলতে পারেন আমি ডেলিভারি অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ অবশ্যই আসুন আসুন অবশ্যই আসুন অবশ্যই আসুন অবশ্যই আসুন আপনি আজকে আসতে চাইলে আজকে আসুন কালকে আসতে চাইলে কালকে আসুন আমাদের সবদিন খোলা থাকে পুজো পার্বণ সবদিন খোলা থাকে কোনো অসুবিধা নেই আপনি আসতে পারেন ম্যাম এটা তো আমাদের হাতে কিছু নেই আপনি যদি বলেন ফুড ডেলিভারি করার জন্য অবশ্যই আমরা ডেলিভারি করে দেবো আর আপনি আপনি যদি হোটেলে আসতে চান হোটেলে আসতে পারেন অসুবিধা নেই আমাদের অবশ্যই অবশ্যই ঠিক আছে ম্যাম